বর্তমানে আমার ভাই বোন কেউ নাই এবং আমি যে আমরা বাড়ির আশেপাশে আরও অনেক ভাইবোন আছে তাদের সঙ্গে মেলামেশা ওঠা বসা সবই আছে কিন্তু ভাই বোনের মধ্যে যে একটা গভীর সম্পর্ক সেটা আমার খুবই ভালো লাগে এবং বর্তমানে যে আমার ভাই কিংবা বোন নাই সে কারণেই যে আমি একা কষ্ট হয় তবুও করার তো আর কিছু নাই এবং আশেপাশের ভাইবোনদেরকে আমি ভাই এবং বোন হিসাবে মেনে চলি এটাই হচ্ছে আমার মানে মূল বক্তব্য